ছোটোবেলা থেকে বাইকের ওপর খুবই নেশা আমার প্রচণ্ড নেশা বলা যেতে পারে যে বাইক চাইলে আর কিছুই দরকার নেই বাইক বড়ো হয়ে বাইক চালাবো বন্ধুবান্ধবদের সাথে ঘুরতে যাবো অনেক অনেক দূরে অনেক দূরে ঘুরতে যাবো তো এটা আমার খুব একটা নেশা বলতে পারো ছোটোবেলা থেকে নেশা এখন তো বড়ো হয়ে গেছে এখন তো নিজের কাছে একটা বাইক আছে তো আমি প্রথমেই নতুন যখন আমি বাইক কিনেছিলাম তো বাইকটা যা একা একাই প্রথমে একা একাই আমি বাইকটা কেনার পর একা একাই চালাতাম তারপর একটা একটা একটা দুটো বন্ধুবান্ধবদের সাথে ঘুরতে যেতাম আমার বাইকে করে তারপর আমার কিছু বন্ধুবান্ধব রয়েছে তারা একজন দুজন করে পরবর্তী সময়ে এক দুজন দু একজন দুজন করে বাইক কেনে তারপর আমরা বেশ কয়েকজন প্রায় দশজন মতো আমরা একটা গ্রুপ খুলি মানে বাইকে একটা গ্রুপ খোলা হয় আমাদের তো আমরা যেখানেই যেতাম ধরো দূরে খুব আমাদের লং ড্রাইভে যাওয়ার ইচ্ছো হচ্ছে তো আমরা গ্রুপ মিলেই যেতাম আমরা এই দশজন মিলে যেতাম আর সবথেকে বড়ো কথা হচ্ছে এখন তো সোশ্যাল মিডিয়া এখন যোগাযোগ মাধ্যমটা খুবই সহজ হয়ে গেছে সোশ্যাল মিডিয়াটা হয়ে তো যারা আছে বাইকিং আছে রাইডার আছে রাইডার আছে তো তাদেরকে এখন আমরা ফোন খুলেই আমরা যদি সার্চ করি বাইকিং রাইডার তো অনেকগুলো বাইকিং রাইডার গ্রুপ পাবো আমরা সেই তাদের সাথে আমার মানে তাদের সাথে মানে একসাথে ঘুরতে যাওয়া তাদের সাথে একসাথে গ্রুপ খোলা আমার দেখা করার খুবই ইচ্ছে আছে আমি এমনকি দেখাও হয়েছে সেই ঘটনাটা আমি তোমাদেরকে পরে বলবো কিন্তু তার আগে আমি এটা বলি যে আমি যখন নতুন বাইক কিনেছিলাম তো বাইক কেনার পর কিন্তু আমার একবার অ্যাক্সিডেন্টও হয়েছিলো তো আমি তোমাদেরকে প্রথমে একটা কথা বলে দিই যে বাইক চালাতে গেলে কিন্তু সতর্কভাবে চালাতে হবে আর হেলমেটটা অবশ্যই তোমাদেরকে প্রয়োজন আর মনোযোগটা রাখা রাখ মানে রাখতে হবে তাহলেই কিন্তু তোমরা বাইকটা ঠিকঠাকভাবে চালাতে পারবে অনেক দূরে তোমরা যেতে পারবে লং লং ড্রাইভে কিন্তু তা না হলে কিন্তু তোমাদের লং ড্রাইভে মানে যাওয়াটা বৃথা হয়ে যাবে যদি তোমাদের ঠিকঠাকভাবে তুমি যদি বাইক না চালাতে পারো তাহলে কিন্তু তুমি লং ড্রাইভে যেতে পারবে না তো সেটা তোমাদেরকে আগে শিখে নিতে হবে বাইকটা ঠিকঠাকভাবে চালানোটা তোমাকে শিখে নিতে হবে তো আমি এবার বলি যে বাইকিং আছে রাইডারদের সাথে আমার কোথায় দেখা হয়েছিলো আমি একবার দীঘাতে ঘুরতে গিয়েছিলাম তো দীঘা ঘুরতে যাওয়ার সময় আমরা ওরকম আমার যে গ্রুপটা রয়েছে আমরা প্রায় দশজন মতো গিয়েছি বাইকে করেই আমরা আমরা বেড়াতে বেরিয়েছি দীঘাতেই আমরা ঘুরতে বেরিয়েছি তো সেই সময় দেখি যারা মানে ব্লগ বানায় আর কি তাদের সাথে কয়েকটা গ্রুপে আমাদের দেখা হয়ে গেছে তো দেখা হওয়ার পর যে মানে যে আমি যে কী আনন্দ হয়েছিলাম যে আমি তাদের সাথে দেখা করতে চেয়েছিলাম ফাইনালি তাদের সাথে আমি দেখা করতে পেরেছি এবং যে একটা মানে কী বলবো আলাদাই আমি না বলে প্রকাশ করতে পারছি না যে আমি তাদেরকে দেখি কতটা খুশি হয়েছি তাদের সাথে দেখা করা তাদের সাথে কথা বলা তাদের সাথে একসাথে ঘুরতে যাওয়া তো আমার বেশ কয়েকটা মানে যারা ছিল ব্লগে বাইকিং রাইডারদের পছন্দ ছিলো যারা বাইকিং রাইডার তাদেরকে আমার বেশ পছন্দ তাদের মধ্যে একটা গ্রুপের আমার দেখা হয়েছিলো আর বাকি অন্যান্য গ্রুপ ছিলো তাদেরকে আমার খুব একটা চেনা জানা ছিল না তাদেরকে আমি খুব একটা চিনি না কিন্তু তারা তো বাইকিং রাইডার ছিলো তো সেই জন্য তাদের সাথেও আমার মানে আলাপ হয় তাদের সাথে আমরা খুব মানে একটা ক্লোজ ফ্রেন্ড হয়ে যায় তো দীঘাতে আমি তিন দিন ছিলাম তো দীঘাতে তিন দিন দেখা হওয়ার পরেই আমি ওদের সাথে তিনটে দিনেই আমরা ভীষণ এনজয় করেছি ভীষণ কাটিয়েছি ভালোভাবে কাটিয়েছি অনেক দূরে দূরে আমরা বাইকে করে ঘুরতেও গিয়েছি তো এইভাবে আমার দীঘাটা কেটেছিলো তারপর দীঘা ফেরার পথে দীঘা ফেরার পথে ওদের সাথে আমাদের একটা মানে ওদের সাথে আমাদের দীঘাতে একটা কথা হয়েছিলো যে ওদের সাথে যখন দেখা হয়ে আছে তাহলে ওদের ওদের সাথে আমরা যুক্ত হতে পারি বাইকিং রাইডার ওরা করে যে হতো তো ওদের সাথে আমরা যুক্ত হতে পারি তো ওদেরকে সেটা বলা হয়েছিলো তো ওরা এক কথায় রাজি হয়ে গেছে এবং আমাদের প্রত্যেকের ফোন নম্বর নিয়েছে এবং যোগাযোগ আমাদেরকে বলেছে যে পরে আমাদের সাথে যোগাযোগ করে নেবে তো আমি তো খুবই খুশি খুবই খুশি আমি যে ওরা আমাদের অপরচুনিটি আমাকে দিয়েছে এত ভালো একটা অপরচুনিটি দিয়েছে তো তাতে আমি খুবই খুশি হয়েছি আর একা আমি তো বাইক চালাতে পছন্দ করি না কিন্তু প্রয়োজনে প্রয়োজনে আমাকে বাইক চালাতে হয় প্রয়োজনে প্রয়োজনে আমাকে যেতে হয় কারণ বাড়িতে যখন তাকে বাড়ি থেকে সব সময় বন্ধুবান্ধবকে রাখতে পারি না তো যখন কিছু টুকটাক প্রয়োজন হয় তখন তো একাই যেতে হয় তো তাই একা চালানো এটা তো একটা স্বাভাবিক ব্যাপার কিন্তু আমি একা চালাতে খুব একটা পছন্দ করি না গ্রুপটাই আমি বেশি পছন্দ করি সেই জন্য আমার একটা গ্রুপও রয়েছে